আমার কাছে এখন যে জিনিসটি রয়েছে সেটি হলো মোবাইল ফোন এর কিছু নেতিবাচক অভিজ্ঞতার কথা আপনাকে বলছি যেমন মোবাইল ফোনে এখন গুরুত্ব অপরিসীম কিন্তু তাও মোবাইল ফোন করোনাকাল থেকেই সবারই কাছে প্রায় রয়েছে এমনকি স্টুডেন্টদের কাছে বেশিরভাগ ক্ষতি হচ্ছে স্টুডেন্টদেরই কেননা তারা মোবাইল ফোন আগে পড়াশোনা হতো কিন্তু এখন সেইটা করতে করতে তাদের মোবাইলের প্রতি আসক্তি চলে এসেছে এবং সেই কারণে তারা কেউ নানা ধরনের গেম খেলছে এবং কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপে সারা দিন ভিডিও দেখছে এবং তারা এই সময় এই সমস্ত করে তাদের সময় মূল্যবান সময় নষ্ট করছে এবং তাদের এবং তাদের পড়াশুনার ক্ষতি হচ্ছে তাদের পড়াশোনার ক্ষতি হওয়ার জন্য এবং তারা অনেক অনেক সময় ধরে মোবাইল ইউজ ঘাঁটার জন্য তাদের মাথার যন্ত্রণা এবং চোখের চোখের যন্ত্রণা এবং চোখের বিভিন্ন সমস্যা মাথা এই মাথা ধরে থাকা এবং নানা ধরনের সমস্যা হচ্ছে এবং তারপর তাকে ডাক্তার দেখাতে হচ্ছে এবং তাদের মোট কথা তাদের ক্ষতিসাধ্য হচ্ছে মোবাইলের দ্বারা